পাখি দেখার ক্ষেত্রে নানা ধরনের কুসংস্কার প্রচলিত আছে যেমন এক শালিক দেখলে অনেকেই বলে দিন খারাপ যায় আবার জোড়া শালিক দেখলে অনেকেই বলে দিন ভালো যায় কিন্তু আমি এই ধরনের কুসংস্কার কোনোরকম মানি না কারণ পৃথিবীর মধ্যে নানা ধরনের পাখি আছে তারা নানা আবহাওয়াতে নানা জায়গায় যায় এবং নানা জায়গায় ঘুরে বেড়ায় যেমন শীত দেশে বা শীতকালে যেসব পাখি ঘুরে বেড়ায় তাদের সংখ্যা তুলনামূলক অনেক বেশি গরমে যেসব পাখি দেখা যায় তাদের সংখ্যা খুবই কম এইরকমভাবে পাখিরা নানা জায়গায় নানা দেশে নানারকমভাবে একের পর এক ঘোরা ফেরা করতে থাকে